হ্যাঁ আমি জুতোর দোকানদার বলছি আপনি কে ওহো আচ্ছা তা আপনাকে কী সাহায্য করতে পারি আপনার তা কী কম্পানি

তো আপনাকে একটা গ্যারান্টি কার্ড দেওয়া হয়েছিলো তা আপনার কাছে আছে কি ও তা ও ওইটা নিয়ে আসবেন ওটা না ওটা দেখিয়ে তাই ফেরত নেওয়া হবে আপনি দু দিনের মধ্যে আসলে ভালো হয় আমরা সকালে আটটার সময় খুলি আর রাত নটা সাড়ে নটার দিকে বন্ধ করি আপনার শনিবারে আর শনিবারে খোলা থাকে আর রবিবারে একবেলা বন্ধ থাকে আর প্রত্যেক দিন খোলা থাকে আর তো আমার দোকানে আরো অনেক কালেকশান আছে আপনি চাইলে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো অনেক কালেকশন আছে তার মধ্যে খাদিমস আছে বাটারস আছে তো আপনি যেটা চাইবেন নিতে পারেন অনেক ভালো ভালো মাল আছে আচ্ছা ঠিক আছে ম্যাম রাখছি